পশ্চিমবঙ্গ সরকার খুব কম পুঁজিযুক্ত ব্যবসায়ীদারকে অল্প সুদে ঋণ দেয় এবং সেই ঋণের কারণে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে আর শুরু করতে পারে আবার এই সুদ মেটানোর জন্য অনেক ট্রাইম টাইমও দেয় অনেক সময় অনেক থাকে যে যেভাবে তারা আস্তে আস্তে সুদ ঋণ শোধ করতে পারে এবং এবং এই কম সুদে ঋণ দেওয়ার সুবিধাও অনেক কারণ সবাই তো পারে না অনেক তাড়াতাড়ি ঋণ শোধ করতে আর আর বাড়ির মহিলার যেমন বিড়ি শিল্প হস্ত শিল্প কুটির শিল্প এসবের সাথে নিযুক্ত থেকে নিযুক্ত থেকে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে এরকমভাবে পশ্চিমবঙ্গ সরকার ব্যবসার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে